আমি মনে করি রান্না শুধু বাড়ির মহিলারাই করবে এ কথা কিন্তু কোথাও লেখা নেই কেন মহিলারাই শুধু দিনের পর দিন রান্না করবে পুরুষরা কি করতে পারে না এক দিন মহিলারা যে এতো সুন্দর সুন্দর রান্না করে খাবার জন্য প্রস্তুতি করে দেয় প্রতিদিন নিয়মিত তাদের বাড়ির ফ্যাম লোকজনকে তারা খাবার দেয় সাজিয়ে যত্ন করে তাদেরও তো ইচ্ছা করে বাড়ির কেউ না কেউ এক দিন তাদেরকে পুরুষরা রান্না করে খাওয়া এটা কি মনে করতে পারে না তারা মহিলারা ছাড়া কিন্তু পুরুষরাও রান্না করে পুরুষরা তো বিভিন্ন কাজের অনুষ্ঠান বাড়িতে কিন্তু পুরুষরা তখন কোমর বেঁধে রান্না করে তাহলে বাড়িতে কেন তারা করবে না মহিলাদেরকে যে রান্না করতে হবে শুদুমাত্র আর অন্য কোনো কাজ করা চলবে না এ কথা কিন্তু কেউ বলে না মহিলারা যেমন রান্না করতে পারে অন্যান্য কাজও করতে পারে বাড়ির পুরুষেরা কিন্তু অন্যান্য কাজ করতে পারে রান্না করতে পারে না ভাবে কিন্তু মানুষ যদি চেষ্টা করে রান্না তো করতেই পারবে রান্না করাটা কিন্তু এমন কিছু কঠিন কাজ নয় তাই আসুন না সবাই আমরা এগিয়ে যাই মহিলার পাশে পাশে পুরুষরাও রান্না করি পুরুষরা যদি এক দিন রান্না করে তার বৌকে খাওয়ায় একটি মেয়েকে তার স্বামীর হাতে খেতে ইচ্ছে যায় যেদিন খাওয়ায় সেদিন মনটা খুব খুশিই হয় যে আমার জন্যও কেউ ভাবে আমি তো সকলের জন্য ভাবছি আমি সকলকে নিয়েই বাঁচছি সবার জন্য খাবার তৈরি করছি তখন ছেলেটা যদি তার জন্য রান্না করে তার মুখের সামনে এক দিন খাবার ধরে তখন তার খুব আনন্দ হয় কারণ সেও জানবে যে আমার জন্যও কেউ ভাবছে তাই ছেলেরাও আসুন আমাদের হাতে হাতে সহযোগিতা করুন আপনারাও রান্না বান্না শিখুন রান্না বান্না করুন দেখুন রান্নাটা করাটা কোনো খারাপ কাজ নয় যেটা আমাদের নিত্য প্রয়োজনের দরকার দিনে দুবার চারবার আমাদেরকে খেতেই হয় দুবার তো মোটা জিনিস খাবার খেতে হয় দুবার টিফিন করতে হয় তাহলে আমরা দুটো দিনের অন্তত দায়িত্ব নিয়ে দেখি আমরা কতোটা পারি আমাদের বাড়ির মেয়েদেরকে সাহায্য করি এটাই ভাবতে হবে কারণ আমি রান্না করে সবাইকে খাওয়াবো আমাকে আমার স্বামী এক দিনও খাওয়াবে না এটা তো খারাপই লাগে না আসুন তাই আমা সবাই মিলে আমরা মেয়েদেরকে সাহায্য করি মেয়েরাই যে শুধু রান্না করবে এটা কিন্তু কথা নয় ছেলেরাও রান্না করুক ছেলেরাও তাদের সামনে খাবার ধরুক তবেই তো তারা ভালোবাসবে রান্না করলে রান্নার কাজটা শিখলে রান্নাকে তারা ভালোবেসে পরবর্তী দিনে আরো রান্না করতে চাইবে